ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পে আমরা প্রবণতা পরিবর্তনগুলি ঘটতে দেখেছি আগে এ সাদা পর্দা দেওয়া টিভি আমরা দেখতাম এবং গ্রাম গ্রামে ফাঁকা জায়গায় সেই সাদা পর্দা লাগানো হতো এবং সমস্ত গ্রামের মানুষ সেই জায়গায় গিয়ে এক জায়গায় সংগঠন হয়ে সেই ছায়া সাদা পর্দা দেওয়া ছায়াছবি আমরা দেখতাম কিন্তু এখন এখন য বছর ধরে এ কয়েক বছর ধরে আমরা ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা হয়ে যাওয়ার পর আমরা ঘরে বসে বসে এ ঘরে বসে বসে নানা রকমের মুভিস দেখতে পাই এবং ছায়া আগে ছায়াছবি দেখতাম কিন্তু এখন নতুন নতুন চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা ঘরে বসে বসে নিজের মতো মনের মতো ও দেখতে পাই